আমার পাখি দেখার একটা প্রিয় জায়গা আছে তা হলো চিড়িয়াখানা আমি যখন প্রথম সেখানে যাই আমার খুবই ভালো লেগেছিলো কারণ শ শীতকালে আমাদের দেশে বিভিন্ন প্রজাতির পাখি এখানে আসে সেই পাখিগুলো শীতের সময় আসে আবার চলে যায় তা বেশি পাখি দেখতে গেলে চিড়িয়াখানা যেতে হয় প্রচুর ধরনের নানান রকমের পাখি উট পাখি বাজ পাখি এই সময় চিল শকুন সব পাখি ওখানে দেখা যায় এখন তো চিল শকুন আমাদের বিলুপ্ত হয়ে গেছে তবুও আমরা ওখানে গেলে দেখতে পাই ওখানে ময়না টিয়া কাকাতুয়া প্রচুর ধরনের পাখি যা দেখলে মন ভরে যায় ময়ূর আছে ময়ূর যা আমরা স দেখতে পাই না সব জায়গায় ময়ূর দেখলেও আমাদের খুব ভালো লাগে তাই আমাদের জাতীয় পাখিও ময়ূর তাছাড়া আমি চিড়িয়াখানাতে বিভিন্ন রকমের এত পাখি দেখেছি যে বারবার সেখানে আমার যেতে ইচ্ছে হয় শীতকালেই যেন মন টানে যে পাখি দেখতে যাই তাছাড়া পাখি ছাড়াও চিড়িয়াখানাতে আমাদের প্রচুর জীবজন্তু আছে সেখানে কুমির বাঘ সিংহ জলহস্তি আছে প্রচুর প্রচুর ধরনের নানান প্রজাতির সাপ আছে হাতি আছে বাঘ আছে আমাদের আমাদের জাতীয় পশু বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার আছে চিতাবাঘ আছে প্রচুর উপজাতির হরিণও আছে প্রচুর উপজাতির শুকর আছে প্রচুর জীবজন্তু সেখানে জিরাপ আছে যা দেখলে আমাদের মনটা আনন্দে ভরে যায়